আমি সবসময় রবীন্দ্র সঙ্গীত বা নজরুলগীতি এছাড়াও আমাদের বাউল সঙ্গীত রয়েছে সে বাউল গান কিন্তু গুনগুন করতে পছন্দ করি কারণ আমি ছোটো থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের উপর নৃত্য পরিবেশনও করেছি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে ছন্দ বা লাইন আমাকে খুব ভালো লাগে এছাড়াও নজরুলগীতি যে সব রয়েছে সেই দেশাত্মবোধক নজরুলগীতি বা গান সেই গানগুলি কিন্তু আমাদের অনুপ্রাণিত করে এবং আমি বেশিরভাগ সময়ই বাউল গানকে মনের মধ্যে মাঝে মধ্যে গুনগুন করে থাকি এখন যে লোকনৃত্য বা লোকগীতিগুলি রয়েছে সেই লোকগীতিগুলিও খুব ভালো লোকগীতিগুলির মধ্যে হরিনাম সংকীর্তনের যে গান অদিতি মুন্সির সে গানগুলো কিন্তু খুব ভালো লাগে আমরা সারেগামাপাতে সবসময় কিন্তু সে সব গানগুলো তো শুনে থাকি এবং বিভিন্ন অনুষ্ঠানেও আয়োজিত হয় সেই সব গান সেই সব গানগুলো কিন্তু গুনগুন করতে এবং গানের ছন্দে গান গাইতে খুব ভালো লাগে